হ্যাঁ আমি ওনার একটা বই পড়েছি যে বইটা প্রথমে আমি ভেবেছিলাম পড়ব না নামটা দেখে কিন্তু পরে যখন বইটা পড়লাম বইটা রাইটারের নামটা দেখেও কেন ওনার বই প্রথমে আমি কোনো দিনও পড়িনি তো পড়ে যখন তার ভিতরের বিষয়বস্তুটা পড়লাম আমার এত ভালো লেগেছে তা আর বলার মতন না বইটা আমি বারে বারে পড়েছি বইটার মধ্যে দুঃখেরও ছিল ভালোবাসারও ছিল বইটা এত সুন্দর বই এত ভালোবাসা বইটায় এত ভালোবাসা যে তাদের দুজনের ভালোবাসা দেখে মন মন ছুঁয়ে গিয়েছে কিন্তু পরেও যে একটা দুঃখ সেটাতেও মনটাকে খুব কাঁদিয়েছে পরিবর্তন তো অবশ্যই হয়েছে হয় কারণ কোনো জিনিসের নাম দেখে তার বিচার করতে নেই তার ভিতরের কী আছে না আছে সেটাকে ভালো করে পড়ে নিয়ে তাহলেই বিচার করতে হয় বইটা পড়েছি বইটা নিমাই ভট্টাচার্যের মেমসাহেব এত সুন্দর বই আমার সত্যি খুব ভালো লেগেছে আমার মনটা একদম ছুঁয়ে গিয়েছে